যে ব্যক্তি সবেমাত্র আঁকা শুরু করেছে বা এরকম ধরনের হাতের কাজ করা শুরু করেছে তাদের প্রথমেই আমি বলতে চাই তারা তারও প্র্যাকটিস করুক এবং তাদের কাজটাকে আরও তা ভালোভাবে তো মানুষের কাছে তো ফুটিয়ে তোলার চেষ্টা করুক এবং সবার আগে প্রয়োজন সেই সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে প্রত্যেকের মাঝে তুলে ধরা যাতে প্রত্যেকে তাদের জিনিসটা দেখলে খুব সুন্দর একটা মনোভাবের সাথে তাদেরকে সেই কথা সেই জিনিসটার প্রতি আরও আরও ভালো ভালো করে কথা বলতে পারে এবং এবং তারপরে পরিবারের সাপোর্টেরও প্রয়োজন পরিবার যদি পাশে না থাকে তাহলে তার মানসিকভাবেও কোনো ইচ্ছা থাকবে না সেই আঁকাটার প্রতি এবং অনেকে অনেক ধরনের কথা বলে এই এই সব কাজের মাঝখানে সেই সব কাজের মা সেই সব আমুদের থেকে একটু দূরে থাকা এবং তাদের প্রত্যেকের থেকে নিজেকে একটু আলাদা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা এবং সব কিছুতেই যেন তারা নিজেদের কাজটাকে আরও ভালো করে ফুটিয়ে তোলার চেষ্টা করে এবং সব সময়ের জন্যেই সেই কাজগুলো যেন লোকেদের ম মাঝে আরও ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারে এবং সেই কাজটা যদি সে মনের থেকে বা নিজের ইচ্ছা থেকে যদি না করে তাহলে সে কাজটা কোনোদিনও ভালো হয় না এবং সে কাজে কোনো ইচ্ছো তাদের মধ্যে থাকে না যাই হোক এই কাজগুলো যদি নিয়ে নিজে গুছিয়ে এবং স্পষ্ট ভালোভাবে না করা হয় তাহলে হবে না তাহলে হবে না ঠিক আছে যাই হোক তোমরা ভালোভাবে চেষ্টা করবে এবং নিজেদের নিজেদের যে জায়গাটা আঁকার আঁকার সাথে নিজেদের যে সম্পর্কটা সেটা খুব সুন্দরভাবে বজায় রাখবে এবং যাতেই তোমাদের আঁকাটা আরও বেশি ভালোভাবে ভালোভাবেও মানে প্রশংসিত হবে এবং তোমরা সেই কাজটার প্রতি আরও আগ্রহশীল হবে যাই হোক এটুকুই বলা ছিল